আমি আপনার ক্লায়েন্ট আপনি তো সমাজকর্মী আচ্ছা আমি যেটা বল বলবো ওই এলাকার ওই এলাকায় কিছু গরীব পরিবার আছে সেই গো আমার এলাকায় কিছু গরীব পরিবার আছে যাদের এক বেলা খাওয়া হলো আরেক বেলা খাওয়া হয় না আমরা যদি সবাই মিলে খিচুড়ির রান্না করে তাদের খাওয়ানোর ব্যবস্থা করতে পারি ছোটো ছোটো বাচ্চাদের দুধের ব্যবস্থা করতে পারি আপনি যদি আপনি যদি কিছু সাহায্য করেন আমরা যে গরীবদের পাশে দাঁড়াবো তার জন্য কিছু আর্থিক সাহায্য একটু সহযোগিতা যদি করেন আচ্ছা আচ্ছা সেটা তো খুবই ভালো হয় অবশ্যই আচ্ছা চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি করার অবশ্যই ভালো খুবই ভালো হয় চেষ্টা করবেন তাড়াতাড়ি একটু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ রাস্তা খুবই খারাপ গাড়ির গাড়িরও সমস্যা আছে আচ্ছা ঠিক আছে